যেই প্যান্টটি আমি পরব উপলক্ষ্যে কিনেছিলাম প্যান্টটার কাপড় খুব ভালো ছিল কিন্তু পবলেম হচ্ছে তার চেন চেন যেটা চেনটার দিকে একটু প্রবলেম আছে